বিদ্যুৎ আমাদের এখানে মোটামুটি দশ থেকে আট থেকে দশ ঘন্টা থাকে মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায় যখন গ্রীষ্মকালে বিদ্যুৎ চলে গেলে গ্রীষ্মকালে পাখা চলে না এবং গরমে অস্বস্তি লাগে ও গরমে অস্বস্তি লাগে অসুবিধে হয় যখন বর্ষাকালে লাইন যদি কারেন্ট না থাকলে রাত্রিবেলা না থাকলে অন্ধকার চারধারে সাপ ব্যাঙ এটা সেটা ঘর ঢুকে যায় এবং গ্রীষ্মকালের মধ্যে হচ্ছে যে লাইন না থাকে সাবমার্সাল স মার্শাল থেকে জল তুলতে পারে না জলের অভাব হয় শীতকালে যেমন লাইন না থাকলে লাইন না থাকলে মর্টিন জ্বলে না শীতকালে পাখা চালানো যায় না মশার উপদ্রবের জন্য অসুবিধে হয় এবং এমনি অসুবিধা হয় মোটামুটি কারেন্ট থাকে তার মধ্যেও তার মধ্যে গ্রীষ্মকালে একটু অসুবিধা বেশি হয় ঝড় বৃষ্টির কারণে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্যেও অসুবিধা হয় তার মধ্যে কমপ্লেন করা হয় এবং তারা যথা সাহায্য চেষ্টা করে লাইন দেওয়ার জন্য আর এমনি শীতকালের সময় লাইনের অসুবিধা এতোটা হয় নি দশ এগারো ঘন্টা থাকে ঘন্টা খানেক হয়তো কম হয় আর বাকি সময়গুলো লাইন মোটামুটি ভালোই থাকে ভোল্টেজ কম হয় গ্রীষ্মকালে যেমন ভোল্টেজের কম হয় শী তাপ তাপের প্রভাবের জন্যে অসুবিধা হয় ঘরে থাকা যায় না